আমি গত পাঁচ বছর আগে একটি বাড়ি বানাচ্ছিলাম বাড়ি বানাতে বানাতে টুলু পাম্পের সাহায্যে আমি জল তুলছিলাম তো আমার ছেলে বছর সাতেকের হবে তখন সে টুলু পাম্পটা বন্ধ করতে গিয়েছিলো আমি জানি মিস্ত্রিরা যারা কাজ করছে তারা বন্ধ করে দিয়েছে তো তারা বন্ধ করেনি আমার ছেলে কখন চলে গেছে আমি দেখিনি কাজে ব্যস্ত ছিলাম এতোটাই তারপরে পুকুর পাড়ে ছেলে টুলু পাম্পে শর্ট খেয়ে আঙুলে একবারে ঢুকে যেয়ে পড়েছিলো তারপর ওর ঠাকুমা দেখে ওকে তুলে নিয়ে এলো তখন আমি গরম দুধ টুধ করে খাওয়ালাম আঙুলটা তখন ঠিকই ছিলো এখানে হাসপাতালে আমি আমাদের যে হাসপা হসপিতাল আছে সামনা সামনি সেখানে চিকিৎসা করালাম তারা বললো কিছু হয়নি তারা অতোটা ভালো করে বলতে পারলো না তার কিছু দিন পর দেখি রক্ত আসতে শুরু করে আমি বলি রক্ত কেন আসছে আবার ডাক্তার দেখালাম সে ওই জায়গাটাকে পরিষ্কার করে দিলো তার দুদিন বাদ দিয়ে আবার রক্ত আসতে শুরু করে সেখানে শিরাটা কা পচে গেছিলো শিরা কাটা হয়ে গদগদ রক্ত চলে যাচ্ছিলো তারপর আমি কলকাতাতে নিয়ে গেলাম কলকাতাতে নিয়ে যেয়ে আমি যা হোক করে কোনো উপায়ে ঘাটা সারাই উপরের ঘাটা সারিয়ে দিলো ওরা শিরাটা সেলাই করে তারপর আঙুলটা কেটে বাদ দিয়ে দিতে বলেছিলো আমি বললাম না আঙুল কেটে বাদ দেবো না দেখি তারপর একজন আমাকে ব্যাঙ্গালোরের ঠিকানা দিলো ওখানে সাই বাবার ওখানে ভালো চিকিৎসা হয় বাচ্চাদেরকে আরও ওরা খুব ভালোবাসে সেখানে নিয়ে গেলো সেখানে আমরা গেলাম সেখানে ভর্তি নিয়ে নিলো বাচ্চাকে দেখেই তো সেখানে তারা সার্জারি করার দরকার হলো তারা সার্জারি করে দিলো তারপর আমার ছেলে আস্তে আস্তে সেখানে সুস্থ হয়ে উঠলো তারা খুবই ভালো তারা ডাক্তার নয় ভগবানের মতো আমার ছেলের আঙুলটা এখন একদম ঠিক হয়ে গেছে আমি এই বড়ো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম আমি এগুলো কাটিয়ে উঠতেও পেরেছি